পাঁচই জুন দু হাজার চার ছয়ই সেপ্টেম্বর দু হাজার পাঁচ সাতই আগস্ট দু হাজার সাত নয়ই জুলাই দু হাজার পাঁচ সাতাশে সেপ্টেম্বর দু হাজার তেরো